বাইরে হোটেলে ও ধাবায় বিরিয়ানি চাউমিন পনির এসব খাবার খেতে খুব ভালো লাগে কারণ এসব খাবারের স্বাদ আমাদের ঘরের যে কোনো খাবারের স্বাদের থেকে অনেকটাই আলাদা হয় বিরিয়ানির কথাই যদি বলি তাহলে বিরিয়ানির ক্ষেত্রে যে বিরিয়ানির মধ্যে যে একটা সুগন্ধ আছে সেই গন্ধ সেই সুগন্ধর জন্য তার স্বাদ আরও বেশি বেড়ে যায় ফলে সেটা খেতে খুব সুন্দর লাগে আর পনির যেহেতু দুধ থেকে তৈরি হয় ফলে সেখান থেকে প্রোটিনের এক প্রোটিন পেতে পারি তাই জন্য এছাড়া পনিরের স্বাদও খুব সুন্দর পনিরের যেকোনো তরকারি ওইজন্য খেতে খুব ভালো লাগে তাছাড়া চাউমিন যেটা একটা চাইনিজ খাবার তো তার স্বাদও ভিন্ন রকমের তাই সেটা খেতেও খুব পছন্দ করি